ভারতীয় বিনোদন শিল্প যেমন সিনেমা থিয়েটার ক্রিকেট রিয়্যালিটি শো প্রভৃতি প্রচুর জনপ্রিয় হয়েছে এবং বর্তমান প্রযুক্তিবিদ্যার উন্নতিতে এইসব ক্ষেত্রে প্রচুর উন্নতি সাধন হয়েছে যেমন ক্রিকেট টেস্ট খেলা পাঁচ দিন ধরে হতো তখন একটু বিরক্তিকর লাগত এখন পঞ্চাশ ওভার খেলা হতে মানুষ খুব উৎসাহের সাথে উপভোগ করে এবং টি টোয়েন্টি চালু হতে মানুষের আগ্রহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে সিনেমা জগতে মডার্ণ প্রযুক্তি ব্যবহার করে সিনেমা জনপ্রিয় হয়েছে তেমনি থিয়েটার ফুটবল এভাবেই লোক দেখতে পছন্দ করছে এবং আরো জনপ্রিয় হয়েছে এই জিনিসগুলো